হ্যাঁ হ্যালো

কবে যেতে হবে

কী কী কী খারাপ হয়েছে আপনার কী খা কী খারাপ হয়েছে

মানে সুইচ অন করছেন জল উঠছে না তাই তো শুধু কি ওটাই প্রবলেম নাকি আর কোনো কোথাও কিছু প্রবলেম আছে দেখুন আমার তো আজকে আমি এক জায়গায় একটা বার একটা বাড়িতে আছি কাজ করতে আসছি মানে এখানে পাইপলাইন করছে তাহলে পাইপলাইন হচ্ছে আমি তো ওখানে কাজ করতে আসছি আজকে আজকে মনে হয় ঠিক পারবো না আম কালকেও এক জায়গায় কাজ আছে দু দিন পর পর কাজ আছে দু জায়গাতে আমি আজকে আর পারবো না পরশুদিন চেষ্টা করবো যাওয়ার জন্য ঠিক আছে কালকে সকা আচ্ছা ঠিক আছে কালকে সকালে আমি উঠে সকালে যাবো ঠিক আছে কালকে ও সকালবেলায় জানিয়ে দেব হুম হুম হুম অবশ্যই অবশ্যই ঠিক আছে আচ্ছা ঠিক হুম ঠিক আছে রাখো